আমি যখন ছোটো ছিলাম সেই সময় আমাদের এইই একটা ছোটো ডোবা মতো আর কি জলাশয় ছোটো জলাশয় ছিলো ছোটো সময় আমি দেখতাম সেখানে আমার বাড়ির কাকু আর কিছু হয়তো শ্রমিক কিছুজন ছিলো তারা মিলে মাছ ধরত তারা ফার্স্ট যে পুকুর পুকুরের যে জল সে জলটা আগে বার করার ব্যবস্থা করতো একটা পাড়ের একটা সাইড হয়তো কেটে বা সেখানে কিছু পাইপ লাইনের ব্যবস্থা করে জলটা প্রথমে বার করা হতো তারপর সেখান থেকে জলবার করার পর যে কদাতে কাদাতে গিয়ে সেখানে গিয়ে হাতে করে মাছ ধরা নিজের হতে হাতে করে মাছ ধরে নিয়ে সেই মাছ ধরে রাখা আর আজ যদি বলেন এমনি জলের মধ্যেই ধরা বিন বিনা জল বার করে তাহলে শিপের মাধ্যমে সেখানে ছিপ দিয়ে বা জাল ফেলে সেখানে আমরা মাছ ধরা শিখেছি ছিপে কিছু টোপ খাবার জাতীয় কিছু দিয়ে ছিপের কাঁটাতে লাগিয়ে সেই মাছ মাছ ধরার ব্যবহার করা হয়ে হয়ে হয়ে থাকে আমাদের এখানে